আমি ও আমার পরিবারের পাঁচজন সদস্য মিলে আগামী রবিবার অর্থাৎ ষোলো তারিখ দুদিনের অযোধ্যা যাত্রার জন্য একটি গাড়ি ভাড়া করতে চাই সে ক্ষেত্রে প্রতি কিলোমিটারে কত মূল্য পড়বে তা জানতে চাইছি